আমি পুরুলিয়া থেকে একটি ক্যাব বুক করে ঝালদাতে যাচ্ছি মাঝপথে আমি ট্রাফিকে আটকে পড়ি সেই সময় আমি ড্রাইভারকে জিজ্ঞেস করে জানতে চাইছি যে আমি নির্দিষ্ট সময়ে আমার গন্তব্য স্থানে পৌঁছাতে পারবো কিনা